হ্যালো হ্যাঁ বলছি ম্যাডাম আমি আপনার কমিটির একজন সহায়ক বলছি আপনাদের সাথেই থাকি আমাকে আপনি চিনতে পারছেন আমি আপনাদেরই ওয়ার্ডের বলছি আমি সুমিতা আপনি চিনতে পারছেন তো আর বলছিলাম যে আমাদের যে কমিটি হ্যাঁ ভালো আছি তো আমি এই কারণেই ফোন করেছিলাম তো আমাদের এই যে কমিটির মধ্যে একটা জিনিস নিয়ে আলোচনা করার কথা ছিল ওই যে প্রজেক্টটা হচ্ছে না যে বড় প্রজেক্ট তো সেই প্রজেক্টে যে কত কী খরচা পড়বে এই নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল আমি ওই জন্যেই আপনাকে ফোন করলাম যে আপনি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ওটাই বলছিলাম যে তাহলে আমি এবং আমাদের কমিটির আরো সবাই মিলে তাহলে আপনার ওখানকে গিয়ে সবাই মিলে এই জিনিসটা নিয়ে আলোচনা করে নেব যে কত কী খরচা পড়বে কীরকম কী করা হবে প্রজেক্টটার ব্যাপারে একটু আলাপ আলোচনাও করতে হবে যে কীভাবে আমরা প্রজেক্টটা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আমি রেখে দিচ্ছি